দাদাভাই তুমি বাড়ি আসবা কখন ঘরে আসো হ্যাঁ ওই যে তুমি যে কোচিংটা ঠিক করছিলে আমি ভাবছি ওটায় আর যাবো না না ওখানকার মানে ওই রাস্তাতে যেতে আমার খুব সমস্যা হচ্ছে কিছু বখাটে ছেলেরা ওখানে থাকে প্রত্যেক দিন আমি যখনই যাই ওরা তখনই ওখানে থাকে টোন টিটকারি কাটে মাঝে মাঝে মার মানে বাজে বাজে কথা এ করে সেই জন্য আমি ভাবছি ওই কোচিংটাতে আর যাবো না হ্যাঁ আমি যাবো যদি তুমি তুমি যদি আমাকে প্রত্যেক দিন দিই আসা নিই আসা করতে পারো তাহলে আমি যাবো হয় তুমি বাবাকে বলো নয় তুমি নিজে এ করো হ্যাঁ ওই ও প্রত্যেক দিন ওরকমভাবে যাওয়া যায় কখনো হ্যাঁ এক একা আমি যেতে পারবো না হ্যাঁ ওরাও খুব প্রত্যেক দিন ওরকম ভীষণ ডিস্টার্ব করে আর ভীষণ বাজে বাজে এ করে আমাকে আমি হ্যাঁ সব অভদ্র বললেই চলে আচ্ছা ঠিক আছে তুমি যদি আমাকে দিই আসা নিয়ে আসা যদি করো তালে আমি ওই কোচিংয়ে যাবো আর যদি না করো তালে যাবো না

তালে ওই যদি ওরকম যদি হয় তালে তুমি আমাকে দিই আসা নিই আসা করতে হবে

না ও তো আর ঘরে থাকে না ও তো সব সমায় বাইরে চলে যায় ওতো বন্ধুদের সাথেই চলে যায় বেশিরভাগ আমি যখন কোচিংয়ে যাই তখন উনি ঘরে থাকে না বাবা তো তখন মার্কেটে যায় তুমি তো তখন বাজারের দিকে যাও তখন তোমাকে ফোন করলে তুমি তো আসো না